এখানে তো পর্যটকরা বেড়াতে আসে নি কারণ এখানে কৃষ্ণনগরের লাইটিং বিরাট বিখ্যাত এবং আছে অনেক কিছুই যেমন মায়াপুর নবদ্বীপ আরও অনেক কিছু আছে যেমন ইস্কনের মন্দির আছে এ মন্দিরটাও তো খুব সুন্দর হ্যাঁ ঢুকলে আর বেরাতে মন যায় না আর কৃষ্ণনগর গেলে তো আসতেই মন যায় না আর মায়াপুর নবদ্বীপ গেলে গেলে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর লোকালয় যত সব বাইরের পর্যটকরা আসে সেখানে অবশ্যই দেখতে হবে এবং ইস্কনের মন্দিরটাও ছাড়া চলবে না ইস্কনের মন্দিরকেও যেতে হবে আর কৃষ্ণনগরের লাইটিং সে ঘুরে ঘুরে লাইটিং দেখে আলাদা আভিজাত্য আলাদা মজা কৃষ্ণনগর লাইটিং এর জন্যে বিখ্যাত আর লোকালিটির দিকে দেখতে গেলে তোমার মায়াপুর নবদ্বীপ তো আছেই তার সাথে ইস্কনের মন্দির ইস্কনের মন্দির যেমন খুব সুন্দর তেমন লাইটিং তেমন ভিতরে ঢুকলে আর বেরাতে মন যায় না মায়াপুরও একই রকম ভিতরে ঢুকলে এত সুন্দর আমেজ এত সুন্দর খোল কীর্তন বাজে যে ঢুকে গেলে আর বেরাতে মন যায় না